হ্যাঁ বলুন বলছিলাম যে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আমাদের স্কুলে যে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে সেটা নিয়ে মানে ওটা কীভাবে কি উপস্থাপিত করা হবে সেটা নিয়ে কিছু ভেবেছেন

না না খুবই ভালো খুবই ভালো এটা করা যেতেই পারে তো এটার আমাদের স্কুলে যখন এটা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে তখন সময়সীমাটা কীরকম হবে কটার সময় ছাত্রছাত্রীদের আসতে বলবেন

আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমি আরও সবার যত স্কুলের শিক্ষক শিক্ষিকা আছে তাদের সাথে কথা বলে নিই এবং এই জিনিসটাকে আমরা সবাই মিলে দেখি কত ভালো করে কীভাবে এটা অনুষ্ঠিত করা যেতে পারে আর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এটা জানিয়ে দিলে ভালো হয় আগে থেকে একটা নোটিসের মাধ্যমে আচ্ছা ঠিক হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখছি হ্যাঁ